ভারতীয় শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে আগে যেমন স্কুলগুলোতে কম্পিউটার শেখানো হতো না এখন সেই জায়গায় কম্পিউটার বিষয়টিকে বেশিভাবে শেখানো হচ্ছে বা যুক্ত করা হচ্ছে তার সাথে সাথে হাতেকলমেও কম্পিউটার বিষয়টাকে শেখানো হচ্ছে যাতে ভবিষ্যতে যদি কোনো স্টুডেন্ট কখনও এই জিনিসটাকে নিয়ে এগোতে চায় তবে সে অনায়াসেতে এগোতে পারে পড়াশুনার পাশাপাশি স্কুলগুলোতে এখন সেলাই শেখানো হচ্ছে স্কুল থেকে জরুরি বইপত্রও দেওয়া হচ্ছে স্কুল থেকে জামা কাপড়ও দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা সেই স্কুল ড্রেস পরে স্কুলেই আসতে পারে শিক্ষার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো হচ্ছে যদি কোনো বাবা মায়ের তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হয় তাহলে তাকে মোটা অঙ্কের ডোনেশন দিতে হয় যেটা সবার ক্ষেত্রে দেওয়া সম্ভব নয় এমন অনেক মা বাবাই আছেন যারা টাকার জন্য বাচ্চাকে স্কুলে ভর্তি করতে না পেরে অনেকে দিনমজুর হিসেবে কাজে পাঠায় তাই হয়তো গ্রামের প্রায় বেশিরভাগ স বাচ্চাই শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়ে গিয়েছে তাই বলা হচ্ছে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখনও অনেকটি পিছিয়ে আছে ভালো মন্দ মিলিয়ে সবই আস্তে আস্তে বেড়ে উঠছে